সদ্য জন্ম নেয়া শিশুদের যেভাবে যত্ন নেওয়া উচিৎ তা হলো প্রথমে তাকে অবশ্যই আই সি ইউতে রাখতে হবে তারপরে তাকে বাড়ি আনার পরে একটি আলাদা ঘরে মায়ের সাথে রাখতে হবে এবং অবশ্যই সেটা যেন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয় সেই রুমটি আগে থেকে পরিষ্কার করা থাকে এবং বাড়ির অন্যান্য সদস্যরা যখন সেই ঘরটিতে ঢুকবে অবশ্যই যেন খালি পায়ে মাস্ক পরে এবং আগে থেকে হাত মুখ ভালো করে পরিষ্কার করে ওই রুমের মধ্যে বা ওই ঘরের মধ্যে প্রবেশ করে নাহলে বাচ্চাটিরকে যদি ধরে তারা জীবাণুযুক্ত হাতে তখন বাচ্চাটি অসুস্থ হয়ে পড়তে পারে এবং মায়ও মাও অসুস্থ হয়ে পড়তে পারে এছাড়াও বাচ্চাটি এক বছর পর্যন্ত যে খাবারটি খাবে সেটি হচ্ছে মায়ের দুধ এবং আস্তে আস্তে বাচ্চাটি মায়ের দুধ খেতে খেতে বড়ো হওয়ার সাথে সাথে একটু একটু গরুর দুধও তাকে খাওয়ানো যেতে পারে